আগে আমি শপিং করতাম বাজারে লোকাল বাজারে আমাদের সামনে একটি বাজার আছে সেই বাজারের সামনে সেখানে যেয়ে নানা রকমের জিনিস আমি নিজের চোখে দেখতাম গুনতাম যে কোনটা বেশি ভালো লাগছে কোনটা সম ধর ধরুন অনেক জিনিস একসাথে বের করে তারপর আমি সেগুলো দেখতাম বা অনেকগুলো দোকান ঘোরার পর একটা জিনিস আমি বাছতাম বেছে সেই জিনিসটা পছন্দ করে তারপর নিয়ে আসতাম কিন্তু এখন প্রযুক্তি যেহেতু উন্নত হয়েছে সেহেতু প্রযুক্তির কারণে এখন অনেকটাই অনলাইন ব্যবস্থা হয়ে গেছে আমি ঘর থেকে বসে বসেই সমস্ত রকমের জিনিস দেখতে পারি একদম ফুটওয়্যার থেকে মাথার চুলের তেল পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু আমি ফোন থেকে করে নিতে পারি অনলাইনে অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলোর সাহায্যে আমি সেইখান থেকে বসে বসে অনেক রকমের জিনিস বা অনেক রকমের অনেক ধরনের বা অনেক কালার বা অনেক রঙের জিনিস আমরা দেখতে পাই যাতে যেটা আমাদেরকে বাইরে যে অনেক ঘোরাঘুরি অনেক কষ্ট করে পেতে হতো সেটা এখন বাড়ির মধ্যে থেকেই বসে করে দিতে পারি এমন কি যে বাজার দোকান গ্রসারি বাজার দোকানগুলো করতাম সেই দোকানগুলোও কিন্তু এখন আমরা ঘর থেকে বসে করে দিতে পারি এমন মানে অনেকটা যেমন আগে খাটুনি হতো এখন কিন্তু সেই খাটুনিটা কমে গেছে এখন মানুষ অনেকটাই মানে কুঁড়ে হয়ে যাচ্ছে দিন দিন ঘরেই থাকছে অতটা বেরোচ্ছে নি কারণ যেহেতু প্রযুক্তি উন্নত হয়ে গেছে প্রযুক্তির কারণে এই এই কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে প্রযুক্তির ওপর নির্ভর করে অনেক বিজনেস চলছে যে বিসনেসটা আগে বাইরে যেয়ে ব্যবসা বাণিজ্য আগে শুনেইছি যে অনেক জাহাজে করে নদীর এপার সেপার করে ব্যবসা বাণিজ্য হতো কিন্তু এখন যেহেতু প্রযুক্তি উন্নত হয়ে গেছে সেহেতু আপনি বাড়ি থেকে বসে নানা রকমের ব্যবসা বাণিজ্য চালাতে পারবেন